কাউকে উপহার হিসাবে কিছু দিলেই সে খুশি হয়ে যায় আরও যদি সেটা নিজের লেখা হয় তাহলে তো আর কোনো কথা হবে না নিজে লিখে কাউকে যখন আমি কিছু দিচ্ছি বা আমার নিজে তাকে নিয়ে আমি যেটা ভাবি বা তাকে নিয়ে আমি যেটা ভাবছি সেটা নিয়ে যখন আমি লিখছি সেটা তাকে উপহার দিচ্ছি তখন তো সে সব সময়ই খুশি হয় তো সেরকম ধর আমি আমার বাবা মাকেও নিয়ে আমি একটা লিখলাম তো তাদেরকে দিলে তারা যেমন খুশি হবে কোনো বন্ধুকে নিয়ে ধর আমি কিছু লিখলাম সেটা তাদেরকে দিলেও তারা খুশি হবে সেরকম একটি গদ্য বা কবিতা যে কোনো কিছুই লিখে কাউকে দিলেই তারা খুশি হয় তা আমি আমার একটা বন্ধুকে একটা কবিতা লিখে দিয়েছিলাম তো সেটা তার খুব পছন্দ হয়েছে ভালো লেগেছে উপহার সবাই পছন্দ করে উপহার মানে কাউকে ভালোবেসে যখন কেউ দিচ্ছে সেটা আরও যদি তার নিজের লেখা হয় তাহলে তো সেটা পছন্দ হতেই বাধ্য তো যেমন ছোট গল্প এখন মানুষের টাইম কমে যাওয়ার ফলে ছোট গল্প যেমন লেখা যায় তো তাদের টাইম কম লাগার ফলে তারা ছোট গল্প পড়তেও খুব ভালোবাসে তো সেক্ষেত্রে ছোট গল্প লিখে দেওয়া যায় কবিতা কবিতা তো কত রকম কী কত কিছুরই বর্ণনা করা যায় কাউকে নিয়ে লেখা যায় প্রকৃতি নিয়ে লেখা যায় সব কিছু নিয়ে যখন কবিতা লিখছি তখন আরও যদি কাউকে সেটা উপহার হিসেবে দেওয়া যাচ্ছে তখন সেটা তো অবশ্যই ভালো হচ্ছে সবক্ষেত্রেই মানে নিজের লেখা কিছু দিলেই সবাই খুশি হয় উপহার যাই দাও সব কিছুতেই মানুষ খুশি হয় সে নিজের লেখা হলে তো আরও বেশিই খুশি হয়